হ্যালো আরোহী বলছিস আরে আমি পিকু বলছি রে চিনতে পারছিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোর স্কুলের বন্ধু কেমন আছিস রে হ্যাঁ এই আমারও চলে যাচ্ছে যা গরম পড়েছে হ্যাঁ বলছি শোন না একটা জিনিস জানার জন্য ফোন করেছি তোকে তুই একটু আমাকে হেল্প কর না রে হ্যাঁ সেটা হচ্ছে যে এখানে আমাদের এখানে যে খাও মোর ক্যাফেটা খুলেছে না এক মাস হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ তো তুই ওখানে মানে গেছিস খাবারদাবার কী রকম কিছু জানিস তুই আরে আমি ওখানে খাবার অর্ডার করবো কারণ আমার বাড়িতে আমার ভাইয়ের জন্মদিন আছে তো সেই জন্য আমি অর্ডার করবো এবার জানিও না যে ওখানকার রিভিউটা কী রকম তাই জন্য আমি তোকে ফোন করলাম হ্যাঁ আচ্ছা ভালো বলছিস আচ্ছা দাম কী রকম সেটা কি তুই জানিস আচ্ছা আচ্ছা তো মোটামুটি সব কটাই ওই একশো দুশোর মধ্যে তাই তো আচ্ছা আচ্ছা ওটার রেটিং কী রকম কি একটু বলতে পারবি আমাকে আচ্ছা মানে ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলতে পারবি যে আমি যদি ঠিকঠাকমতোভাবে ওদেরকে অর্ডার দিই ওরা ঠিকঠাকভাবে আমা আমার অর্ডারটা নিয়ে আসবে কিনা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তুই বলছিস যে ভালো ঠিক আছে তাহলে আমি ওখান থেকেই অর্ডার করবো কারণ নতুন খুলেছে আমারও একটু ট্রাই করার ইচ্ছা আছে যে হয়তো ভালোই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ রে তুই না থাকলে আমি জানতে পারতাম না এটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখছি